যারা নাগরিক বিজ্ঞান এবং গবেষণা প্রকল্পে যুক্ত হতে চান তাদের কাছে টিপস বলতে আমার কাছে কিছু নেই কিন্তু তারা যদি মনে করেন আমাদের এই যেহেতু নতুন নতুন তারা অনেক কিছু আবিষ্কার করেন সেই জন্য তারা চাইলে আমাদের সমাজ ব্যবস্থাটাকে আরও উন্নত করতে পারে এবং তারা পড়াশোনা করে আরও অনেক ভালো কিছু সুযোগ সুবিধা বা যেগুলো তাদের বিজ্ঞান প্রকল্পের মধ্যে যেরকম আসবে যেটাতে তারা মনে করবে যে আমাদের সবার আর কি উন্নতি হবে সেটা সেটা করা যেতেই পারে সেটা তারাই জানে কিন্তু আমার নিজস্ব কোনো আলাদা করে তাদের জন্য কোনো টিপস নেই